আচ্ছা কাকু আর পৌঁছোতে কতোক্ষণ লাগবে অন্য রাস্তা দিয়ে যেতে হবে কিন্তু কেন ও রাস্তার কাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে তো তাহলে কতোক্ষণ টাইম লাগবে তাও আমার একটু তাড়া আছে তো ও এখনো আধ ঘন্টা লাগবে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না চলুন আপনি একটু তাড়াতাড়ি চলুন ঠিক আছে